হ্যালো বলছি একটা খাবারের অর্ডার দেওয়ার ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটা পার্টির আয়োজন করেছি আমার বন্ধুদের নিয়ে তো আমরা এর আগেও আপনাদের ওই হোটেলে গেছিলাম তো সেখানে কিছুু কিছু খাবার আমাদের সত্যি খুব ভালো লেগেছে লেগেছে যার জন্য আমি কিছু খাবার অর্ডার করতে চাই হ্যাঁ কী বলছেন হ্যাঁ হ্যাঁ ওটা আমি বলছি ঊনিশ তারিখে ঊনিশ তারিখে সন্ধে সাতটার সময় হ্যাঁ কোনও কি ছাড় আছে সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট কি টেন পার্সেন্ট করা যায় না আমরা তো অনেক দিন ওখান থেকে খাবার নিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ যে খাবারগুলি আমার পছন্দ সেগুলো হলো চাউমিন বিরিয়ানি ফ্রাই রাইস চিলি চিকেন এবং কিছু কিছু স্ন্যাক্সের জন্যে যদি পাঠাতে পারেন মোমো চিকেন পকোড়া ভেজ ভেজ মোমো হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলি আপনি আমাদের পাঠাবেন হ্যাঁ হ্যাঁ আরও অনেক কিছু খাবার আছে যেগুলো আপনি বলুন আপনাদের ওখানে কী কী পাওয়া যায় চিকেন টিক্কা আচ্ছা চিকেন টিক্কা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটা মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই দুটোর দু রকম বিরিয়ানি কিন্তু দিতে হবে ঠিক আছে আচ্ছা এগুলো আপনি লিখে নিন হ্যাঁ হ্যাঁ অনলাইন হ্যাঁ অনলাইনে আমি পেমেন্ট করে দেবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখুন ওই সাতটার মধ্যে কিন্তু আমার বন্ধুরা সবাই চলে আসবে তো অবশ্যই আপনি খাবারগুলো কিন্তু সঠিক সময়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে